আমার অঞ্চল বা রাজ্যের প্রতিনিধিত্বকারী খেলাধুলা খেলতে গিয়ে যদি ক্রীড়াবিদরা আহত হন বা দুর্ঘটনার মুখোমুখি হন তবে তাদের চিকিৎসার জন্য পাশাপাশি ক্লাব থেকে প্রাথমিক হিরসা এবং অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় এবং তাদের ভাতার ব্যবস্থা তো থাকেই এবং রাজ্যের তরফ থেকে তাদের বিমার ব্যবস্থাও করা আছে